আমি এখন বর্তমানে রয়েছি বারাসাত মধ্যমগ্রামে তো আমার যা মানে এই জায়গার কাছাকাছি যদি বলি তাহলে এখন কিন্তু আমাদের এখানে মধ্যমগ্রামে বিরিয়ানি ভীষণ ভাইরাল ঠিক আছে মধ্যমগ্রামে উজ্জলদার বিরিয়ানি থেকে শুরু করে বিভিন্ন রকমের বিরিয়ানির দোকান রয়েছে তো বিরিয়ানি একদম মাস্ট ট্রাই কিন্তু করতেই হয় এখানে আর একটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে এখান থেকে বড়ো বাজার বলো অনেক সামনেই কলকাতার সামনেই কলকাতায় অনেক সা অনেক কিছু দেখার রয়েছে তার মধ্যে ইকো পার্কে অবশ্যই কিন্তু তোমরা শীতকালে এসে পিকনিক করতেই পারো মানে ফ্যামেলির সাথে সময় কাটানোর একটা দারুণ জায়গা আর ইকো পার্কের মধ্যে সেভেন ওয়ান্ডার্স রয়েছে সেখান থেকে মানে একটা চারটে গেট রয়েছে একটা গেট থেকে চার নম্বর গেটে আমার তো মনে হয় না যে এক দিনে তোমরা ঘুরে শেষ করতে পারবে কারণ আমি গেছি ওখানে তিন চারবার তো কোনোবারই মানে এক নম্বর গেট থিকে চার নম্বর গেট পযন্ত পুরোটা কভার করতে পারি নি হয় কোনোবার যেয়ে দুটো দেখে দুটো গেট পর্যন্ত পৌঁছেছি তারপর বাকি আর হাঁটতে পারি নি বা ও হ্যাঁ ওখানে কিন্তু টয় ট্রেনও রয়েছে টয় ট্রেনে করে ঘুরলে কিন্তু সেই মজাটা পাবে না যেটা তুমি হেঁটে বা সাইকেল করে যে মজাটা তুমি পাবে তো সেই জন্যে আমি বলবো যে অবশ্যই কিন্তু আপনারা যারা কলকাতার কাছাকাছি আসেন তারা এসে কলকাতায় ইকো পার্কে ঘুরে যান আর আমাদের এইখানে মধ্যমগ্রামের কিন্তু বিরিয়ানি ট্রাই করবেন